আমার নাম মনিশির আমি ঝাড়গ্রাম জেলার একটি ছোট্টো গ্রামে বসবাস করি ই আমাদের পাঁচজনের একটি ছোটো পরিবার আছে আমার বাবা মা ভাই ঠাকুমা আমরা পাঁচজনে খুব সুখী পরিবার আমরা সেখানে বসবাস করি তো আমার বাবা চাষবাস করে এ এবং আমার বাবার একটি ছোটো দোকান আছে সেখান থেকেই বাবা আমাদেরকে পড়াশোনা শিখিয়ে বড়ো করে তুলেছে আমাকে এবং আমার ভাইকে ছোটো থেকেই আমার ইচ্ছা ছিলো আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো তো আমি প্রাইমারি স্কুল থেকে এ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই ওই প্রাইমারি স্কুলে আমার বুদ্ধি ভালোই ছিলো সেখানে আমি ভালোই রেজাল্ট করেছিলাম রেজাল্ট করার পর আমি যখন আমি এইটে পো এইটে পড়েছি এইটে পরীক্ষা দিয়েছি তখন আমার রেজাল্টটা একটু কমে গিয়েছিলো তারপর আমি মাধ্যমিক দিই মাধ্যমিকেও মোটামুটি ভালোই হয় ওই রেজাল্ট আমার তারপর উচ্চ মাধ্যমিক দিয়ে আমি গ্র্যাজুয়েশন গ্যাজুয়েশনের জন্য কলেজে ভর্তি হই কলেজ কলেজ পাশ করার পর আমার বাবার আর্থিক কারণের জন্য ও এবং আমার ছোটো ভাই আছে আমার ছোটো ভাইকে এ আরও ব বড়ো করে পড়াশো বড়ো করে বড়ো করার জন্য এবং অং তার পড়াশোনা চালিয়ে আনার জন্য আমার আর আমার পড়াশোনা আর হয়ে ওঠে নি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি এখন টিউশনি পড়াতে টিউশন পড়াই ছোটো ছোটো বাচ্চাদের পড়িয়ে আমি নিজের খরচাটা নিজে যো যোগার করে থাকি এবং আমার বাবারও এই এই তে কিছু উপকার হয়ে থাকে কারণ আমার বাবার উপর আমাদের চারজনের বাবারকে ভরণপোষণ করতে হয় শেখার ক্ষেত্রে এ আমি যেহেতু নিজের খরচাটা আমি যদি নিজে চালিয়ে নিতে পারি ই সেই ক্ষেত্রে আমার বাবার একটু হ একটু হলেও সুবিধা হবে সেই জন্য আমি নিজের খরচাটা নিজে চালানোর জন্য আমি টিউশন পড়াই আর ছোটো ছোটো বাচ্চাদের আমি বাড়িতে পড়াই তারপরে আবার তাদের বাড়িতেও পড়াতে যাই আই তো এখন আমার টিউশন পড়িয়েই এই মাসে আমার আর হা দু হাজার টাকার মতো রোজগার হয় হয় তো সেইখেনতে আমার চলে যায় আমার নিজের খরচাটা নিজের চলে যায় আর হয়তো বাড়িতে কিছু দিতে পারি না তো নিজের নিজের হাত খরচাটা আমি নিজে টেনে নিতে পারি এখন আর বা বাবাকে কোনো কিছু জিনিস কিনতে হলে বাবাকে চাইতে হয় না যে বাবা তুমি দাও আও আগে তো বাবাকে না চাই বাবা না দিলে আমি কিছুই কিনতে পারতাম না বাবাকে দিবে বাবাকে চাইবো কখন বাবার কাছে টাকা আছে কি নেই এতেও বাবার কাছে টাকা না থাকলেও বাবা যদি আমি কোনো সময় টাকা খুঁজি বাবা আমাকে যেখান থেকে হোক কষ্ট করে হলেও আমাকে বাবা টাকা দিয়ে থাকে তবু এখন আমার খুব ভালো লাগে যে আমি নিজেরটা রোজগারটা নিজে করতে পারি এই ক্ষেত্রে আমার খুব ভালোই লাগে তো তারপরে এখন আমার ভাই ভাইয়ের পড়াশোনা চলছে আমার ভাই এখন এবছর উচ্চমাধ্যমিক দিয়েছে এ আমার মা হাউস ওয়াইফ আমার ঠাকুমারও বয়স হয়েছে তো বাবারও বয়স হয়েছে তো সেই ক্ষেত্রে বাবার একার পক্ষে সংসার চালানোটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে সে জন্য ভা সে জন্য ভাইও এখন অন পড়াশোনা ছেড়ে দিয়ে এ ভাই এখন কাজের লাইনে যাচ্ছে তো আমি হচ্ছে আমার এখন আমি টিউশনি পড়াই এখন আমার এই